বর্তমানে সাম্প্রতিক বছরগুলিতে বেশ কিছু শিল্প যেমন মৃৎশিল্প মৎস্যশিল্প কাষ্ঠশিল্প এবং ভেষজশিল্প এই এর অর্থনৈতিক হার বিভিন্ন প্রকারে বেড়েছে এবং এই সমাজে এখন বর্তমানে মৃৎশিল্প এর চাহিদা বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রতি মাসে বিভিন্ন ধরনের প্রতিমার পুজো হয়ে চলেছে যেমন কালী পুজো শীতলা পুজো সরস্বতী পুজো লক্ষী পুজো এই সমস্ত পুজোর চাহিদার ক্ষেত্রে সমস্ত মৃৎ শিল্পের চাহিদা বেড়ে চলেছে দৈনন্দিন জীবনে এবং ইন্টারনেট ব্যাংকিং আজকাল অনলাইনের মাধ্যমে হয়ে থাকে বাড়িতে বাড়িতে থেকে বিভিন্ন রকম ইন্টারনেটে সুবিধা পাওয়ার ক্ষেত্রে ব্যাংকিংয়ে অতটা প্রবলেম হচ্ছে না বাড়িতে থেকেই সমস্ত রকম কাজ করা সম্ভব হয়েছে